আমাদের এলাকায় আগে টানা রিকশা ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে টোটো ব্যবহারের ফলে টানা রিকশার ব্যবহার একদমই কমে গেছে টোটো ব্যবহারের ফলে একদিক থেকে যেমন মানুষের সুবিধা হয়েছে মানুষ কম পয়সায় এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যেতে পারছে যার ভাড়া খুবই কম সেদিক থেকে মানুষ অনেক উপকৃত হয়েছে কিন্তু অসুবিধার দিক হল টোটো ব্যবহারের ফলে টোটো সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ার ফলে ট্রাফিক জ্যাম একটা বড়ো গুরুতর সমস্যা হয়ে পড়েছে এবং মানুষ যখন ঘর থেকে বেরোচ্ছে একটা নির্দিষ্ট সময় নিয়ে হাতে নিয়ে সেই নির্দিষ্ট সময়ে যেকোনো নির্দিষ্ট স্থানে সে পৌঁছাতে পারছে না কারণ টোটোর সংখ্যা এতটাই বেশি যে কোনো যেকোনো জায়গায় টোটোর জ্যাম লেগে যাচ্ছে মানুষ নির্দিষ্ট স্থানে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে না তাই আমাদের উচিত যে টোটোর সংখ্যা সীমিত করা বা ইভেন অড নম্বর এই পদ্ধতিতে টোটো কে চালু করা যার ফলে টোটোর সংখ্যা যদি কমে তবে মানুষ অনায়াসে টোটোর পরিষেবাও নিতে পারবে এবং মানুষ নিজের ইচ্ছামতো এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারবে যানজট থেকেও মুক্ত হবে মানুষ